হ্যালো স্যার আমি আপনার উবের কোম্পানি থেকে এই দু তিন দিন আগে একটি ক্যাব বুক করেছিলাম কলকাতা বিমানবন্দর যাওয়ার জন্য নদীয়া থেকে কিন্তু আমি দেখলাম আপনার ক্যাবের সিট ছেঁড়া এবং যেতে যেতে হঠাৎই রাস্তায় চাকা পাংচার হয়ে গেলো এবং আমি আরও কিছু জিনিস লক্ষ্য করলাম যে গাড়ির হর্নও ঠিকমতো বাজছে না কলকাতার মতো এতো ভেরিয়াল রাস্তায় যদি হর্ন ঠিক মতো না বাজে তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে বা আরও অনেকরকম অসুবিধা হতে পারে আমি তো এরকম অবস্থা দেখেই হতাশা হয়ে হতাশায় পড়ে গেলাম এবং আমি সত্যিই খুব অবাক হয়ে গিয়েছিলাম আমি এরকম যদি অসুবিধা আগে জানতাম তাহলে আমি কখনোই আপনাদের উবের কোম্পানি থেকে ক্যাব বুক করতাম না কিন্তু আপনি এ বিষয়টি একটি ভালোভাবে ঠিক করে দেখুন কারণ এরকম অসুবিধা হলে কিন্তু আমি আর কখনোই আপনাদের উবের কোম্পানির থেকে ক্যাব বুক করবো না এইটি আমি আপনাকে জানালাম আমি আশা করছি আপনি এই জিনিসগুলো একটু ভালো করে খতিয়ে দেখবেন